বাগান শুরু করতে আমাকে যেটা অনুপ্রাণিত করেছিলো সেটা হচ্ছে আমি এক দিন বেড়াতে গিয়েছিলাম নার্সারিতে আমার কয়েকজন মানে কী বলবো প্রতিবেশীদের নিয়ে আমি গেছিলাম কিছু ফুল গাছের চারা কিনতে নার্সারিতে তো তখন গিয়ে এত সুন্দর মানে পরিবেশ আমি দেখলাম চারিদিকে কত ফুলের গাছ দেখতেই যেন একটা আলাদাই শান্তির একদম অনুভূতি কত ভালো ফ্রেশ মানে অক্সিজেন সেখানে বাতাস বইছে তো আমার তখন মানে সেটাই অনুপ্রাণিত আমাকে করলো যে মনে মনে ভাবলাম যে এক দিন আমি আমার বাড়িতেও একটা ছোটো করে হলেও আমি একটা বাগান ফুল বাগান আমি তৈরি করবো তো সেই নার্সারিই হচ্ছে আমার অনুপ্রাণি অনুপ্রাণিত করার একটা জায়গা যেখান থেকে আমি আমার বাগান শুরু করার অনুপ্রাণিত পেয়েছি